বাংলা ভাষা বাংলা বাইংলা তথা বাংলা নামেও পরিচিত এটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের মতন ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা সময়ের সাথে সাথে বাংলা ভাষার বিকাশ বিভিন্নভাবে ফুটে উঠেছে আগে স্কুলগুলোতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হতো বাচ্চাদের কিন্তু এখন কলকাতার বিভিন্ন জায়গায় বাংলা ভাষার মাধ্যমে স্কুলগুলোতে বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া হয় শুধু শিক্ষার মাধ্যমে হিসেবেই নয় বিভিন্ন টি ভিতে রেডিওতে সংবাদ মাধ্যমে ও বাংলা ভাষার প্রভাব দেখা যায় সম্প্রতি বাংলা ভাষা ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে